বাচ্চারা এখন মাঠে ধুঠে খেলার চেয়ে বেশি টেকনিক্যাল নির্ভর হয়ে পড়ছে তারা মোবাইল গেম বা কম্পিউটার গেম বা বিভিন্ন ধরনের অনলাইন গেমের উপর বেশি আসক্ত হয়ে পড়ছে এর ফলে এদের যেমন বাচ্চাগুলি দ্রুত এগিয়ে চলেছে আবার বাচ্চাদের প্রচুর ক্ষতিও হচ্ছে এর ফলে নানা রকম অসুবিধেরও সম্মুখীন হতে হচ্ছে আর এইসব গেমের প্রতি বাচ্চারা বেশি আসক্ত হয়ে পড়ছে যেমন রেস বিভিন্ন ধরনের মোবাইলে খেলছে রেস গেম বা নানা রকম আরো অন্যান্য কিছু এর ফলে বাচ্চাদের মাথার হয়তো ব্রেনের কিছু ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই কিন্তু বাচ্চার নানা রকম প্রবলেমও হতে পারে খেলাধুলো বাইরের জগতের সঙ্গে মেশা বেশি বাচ্চা বন্ধ করে দিয়ে কেবলমাত্র ঘরোয়া বা ঘরের মধ্যেই মোবাইল নিয়ে বা টিভি নিয়ে এবং অনলাইন গেম নিয়েই বেশি ব্যস্ত থাকে এর ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এখন বর্তমান যুগের অনেক বাচ্চাই বেশি পকেট গেম বা যেইসব আরো গেম রয়েছে সেগুলোও খেলতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে